আমার আমার ভিন্ন দেশে পাখি দেখার অভিজ্ঞতা খুব একটা নেই ভিন্ন স্থানে আমি পাখি দেখার সুযোগ পেয়েছিলাম আমি নর্থ বেঙ্গলের আমি নর্থ বেঙ্গালের দিকে পাখি দেখতে গিয়েছিলাম সেখানে দেখেছি আমাদের এলাকা থেকে সেখানে পাখি অন্য রকম আমাদের এলাকায় যে পাখিগুলো দেখা যায় সেখানেও সেই পাখিগুলো দেখা যায় তার সংখ্যা খুবই কম যেমন কাক শালিক পাখি টিয়া পাখি চড়াই পাখি আমাদের এলাকাও দেখা যায় নর্থ বেঙ্গলেও দেখা যায় নর্থ বেঙ্গলে এমন কিছু পাখি আছে আমাদের এলাকায় দেখা যায় না সেই পাখিগুলো এর থেকে আমি বুঝতে পারলাম এক এক জায়গায় জলবায়ু আবহাওয়া এক এক রকম সেই পাখি এক এক জায়গায় এক এক রকমের হয় যেরকম যেরকম শীতের দেশের পাখি পেঙ্গুইন পওয়া যায় আমাদের কি পেঙ্গুইন পাখি পাওয়া যায় না এখানে হবেই না হ্যাঁ নিয়ে আসলে এখানে কোনো দিনও বাঁচতে পারবে না কারণ পেঙ্গুইন পাখি হচ্ছে শীতের দেশের পাখি আমাদের এখানে গরম প্রধান এলাকা তো সেই জন্যেই জলবায়ু এক এক হ্যাঁ নির্ভর করে এক এক রকমের হয়